আমি একবার নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে গিয়ে আমি পা অনেক পাখি দেখেছিলাম তার তাছাড়াও একটা ময়ূর ময়ূর দেখেছি হঠাৎই একটা ময়ূর দেখেছিলাম খুব সুন্দর দেখে আমি আনন্দিত হয়ে যাই কিন কিন্তু ময়ূরটি হঠাৎ করেই আমার উপর হামলা করে তখন বুঝতে পারিনি কিন্তু পরে দেখ দেখলাম যে সে একটি তার বাচ্চা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার জন্যই আমাকে হামলা করেছিলো সেখান থেকে আমি ছুটে পালিয়ে আসতে গিয়ে আমার হঠাৎ পায়ে চোটও লেগ লেগে যায় সেই সেই দাগটা এখনও আমার আছে তারপরে যেমন তারপর থেকেই তারপরে আমরা ওখান থেকে চলেও আসি কিন্তু আর কিন্তু হচ্ছে আমরা যেমন এক আমাদের এই গ্রামের বাড়ি যেমন ওখানে আমরা শহরে থাকি সে ক্ষেত্রে আমরা খুব একটা পাখি দেখতে পাই না আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন কিছু পাখি আমরা দেখতে পাই যেমন ওখানে অনেক রকম শস্য চাষ হয় যেমন সর্ষে ধান এরকম ধরনের অনেক রকম শস্য চাষ হয় তিল এরকম কিন্তু সেই সব খাওয়ার জন্য আগে যেমন খুব অনেক ধরনের পাখি ওখানে দেখতে পাওয়া যেত কিংবা আমরা দেখে খুশিও হতাম এখন সেগুলো খুব একটা দেখা যায় না ক অনেক কম হয়ে গেছে যেমন ঘুঘু পাখি আগে খুবই দেখা যেত এখন দেখা যায় না বললেই চলে খুবই কম দেখা যায় এই তারা ওই শস্য খাওয়ার জন্য মাঠে ভিড় করতো এখন দেখা যায় না যেমন শস্য পড়েই থাকে সেগুলো খাওয়ার জন্য পাখিগুলো আর খুব একটা দেখা যায় না সেসব সেগুলোর জন্য অবশ্য আমরাই দায়ী এই এই সব পাখিদের লুপ্ত হয়ে যাওয়ার কারণ হয়তো আমরাই যেমন আগে যেমন চড়ুই পাখি দেখা যেত ঘুঘু পাখি দেখা যেত কিংবা মানে মাঠে বা বক এই ধরনের পাখিদের দেখা যেত এখন দেখা যায় খুবই কম সামান্য এসব পাখিদের দেখে আমরা আনন্দিত হতাম যেমন পানকৌড়ি এই সমস্ত পাখিরা খুবই মাঠে আগে আসতো দেখা যেত এখন ওগুলো খুবই লুপ্ত হয়ে যাচ্ছে দেখা যায় না সে ক্ষেত্রে তাদের যেমন এইসব পাখিগুলোর মানে আগে যেমন দেখে আনন্দ হতো এখন মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এই এই সব এইসব পাখিগুলো লুপ্ত হয়ে যাচ্ছে কিংবা যেমন মাঠ মাঠে বলুন আগে আকাশ আকাশের দিকে তাকালেও আমরা খুবই যেমন গ্রাম অঞ্চলে পাখিদের উঠতে দেখা যেত কিংবা তাদের ড এই যেমন বক উড়লে যেমন তাদের ডানার এই সব দেখার সৌন্দর্যগুলো এখন আমরা খুবই মিস করি গ্রাম অঞ্চলে গেলে আমরা যেমন দেশের বাড়ি যাই তখন ওগুলো দেখা যায় আগে যেমন খুবই দেখতে পেতাম সেইগুলো এখন অল্প পরিমাণেই দেখতে পাই এই এই এইভাবে মানে যেমন এই সব পাখিগুলোর আরও মানে যদি আবার কোনোভাবে ফিরিয়ে আনা যেত সে ক্ষেত্রে ভালোই হতো এখন সেগুলো আর দেখা যায় না কমই দেখা যায় আমাদের শহরাঞ্চলে তো মোটেই দেখা যায় না খুব মানে এগুলো গ্রাম অঞ্চলে গেলে তবুও একটু দেখা যায় এই